আমি কাছাকাছি নগরে যাওয়ার জন্য সাইকেল কিংবা মোটর সাইকেল ব্যবহার করি এছাড়াও শহর বা অন্যান্য রাজ্যে যাওয়ার জন্য সেখানে বাস ব্যবহার করি যেহেতু অনেক দূর রাস্তা তার জন্য একদিন আমি সাইকেলে যাওয়ার সময় দেখি আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে সেসময় আমার পাশে একটা বন্ধুর বাড়ি থাকায় সেখান থেকে আমি সাইকেলটা ঠিক করে নিয়ে যেতে পারি এছাড়াও আমি যখন বাসে করে অন্য রাজ্যে যাই সেই সময় দেখি আমার টাকার ব্যাগটা আমি কোনোভাবে পাচ্ছি না সেখানে আমি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাই তারা আমাকে সাহায্য করে এছাড়াও আমার কাছে আমার ফোনে আধার কার্ড নাম্বার থাকায় আমি কোনো একটা অনলাইন দোকান থেকে টাকা তুলে সেই সময়টা অতিক্রম করি সেই অবস্থা থেকে আমি বেরিয়ে আসতে সম্মুখীন হই সম্ভবপর হয়ে রয়েছি